হ্যাঁ হ্যালো কে বলছেন আচ্ছা বলুন হ্যাঁ ভালোই পড়ছে সব সময়ে ভালোই পড়ে তো মাঝে মাঝে দুষ্টুমিও তো ভালোই করে না বুদ বুদ্ধিটা ভালোই আছে পড়া করে কিন্তু তার মাঝে দুষ্টুমিটাও চলে হ্যাঁ সামনেই তো পরীক্ষা তো হচ্ছে আপনি একটু বাড়িতে দেখবেন ফার্স্ট ইউনিট টেস্ট তো আমি দিয়ে দেব রুটিনটা কিছুদিনের মধ্যেই দু চার দিনের মধ্যেই তো পরীক্ষাটা করাতে হবে তো আপনি একটু বাড়িতে গাইড করবেন এখানে এসে অতটা দুষ্টুমি করে না এবার বন্ধুদের সাতে থাকলে তখন তো সব ছেলেরাই করে সেরকম আর কি হ্যাঁ হ্যাঁ এটা ওর দেখছি যে আজকে আজকে যেটা করাচ্ছি ও তো ধরিয়ে দিলে পারছে করতে একটু ভালো করে গাইড করলেই হবে যাবে এবার সেটা আপনাদেরকেও দেখতে হবে বাড়িতে আমরা তো আর আমাদের কাছে আর কতক্ষণ থাকে বলুন হ্যাঁ সেটাই এবার বাচ্চাদেরকে খেলতে দিতে হবে কিন্তু সব সময়ে তো আর সেটা নয় একটা টাইম বিকেল টাইমটা একটু ছাড়বেন এরকম বুঝিয়ে বাঝিয়ে একটু সন্ধ্যের দিগে সকালের দিগে একটু পড়তে বসাবেন নাহলে পরীক্ষার রেজাল্ট তো খারাপ হবে আর আমি চাই আই যে ও ভালো রেজাল্ট করুক স্কুলের নাম রাখুক আপনারা একটু সেদিকটা লক্ষ্য রাখবেন ওকে সব সময়ে ফোনটা দেবেন না বা পড়তে বসলে ফোনটার থেকে ফোনটা ওর কাছ থেকে দূরে রাখবেন হ্যাঁ বাচ্চাদের তো এখন ফোন পেয়ে গেলে তো আর কিছু চাই না আচ্ছা আমি তো সেরকমভাবে তো শাসন করি আবার বেশি মারলেও তো আবার পরের দিন আসবে না এরকম বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনিও দেখবেন আমি দেখছি বাকিটা হ্যাঁ বুদ্ধিটা খারাপ নয় পেরে যাবে

আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ